সুইগি নামে একটি ডেলিভারি সংস্থায় আমি খুব জরুরি অবস্থাতে একটি খাবারের অর্ডার করেছিলাম তো সেই অর্ডার আমার কাছে সময় মতো ডেলিভারি হয়েছিলো এবং যে ডেলিভারি বয় ছিলেন সেও খুব ভালো ছিলেন তার আচার আচরণও খুব ভালো ছিলো এছাড়াও খাবারের কথা বলতে গেলে খাবারের যে প্যাকেজিং সেটাও খুব ভালো ছিলো এবং খাবারের টেস্ট সব দিক থেকেই খুব ভালো ছিলো তো আমি এর আগে কখনও কোনও অনলাইন অ্যাপে খাবার ডেলি অর্ডার করিনি এই প্রথমবার সুইগি নামক ডেলিভারি সংস্থাতেই খাবারের অর্ডার করেছিলাম তো আমি খুশ খুবই খুশি এই সংস্থাতে খাবার অর্ডার করে এবং আমি মন থেকে শান্তি পেয়েছি খুবই চিন্তায় ছিলাম যে ঠিকভাবে পৌঁছবে কি না আমার কাছে সময় মতো আসবে কি না বা খাবারের টেস্ট কেমন হবে সব কিছুই খুব ভালো ছিলো আমি আগেও শুনেছিলাম এই সুইগি নামক অ্যাপটি খুবই ভালো একটি ডেলিভারি সংস্থা গোটা ভারতে এই সংস্থাটি রয়েছে এদের পরিষেবা খুবই ভালো তো আমি চাইবো আবারও এই সংস্থাতেই খাবার অর্ডার করতে আমার খুবই দরকার ছিলো সেই কারণেই বাধ্য হয়ে আমি অর্ডার করেছিলাম কিন্তু দেখলাম যে সুইগি ডেলিভারি সংস্থাটি খুবই ভালো একটি সংস্থা ধন্যবাদ এরকম একটি পরিষেবা প্রদান করার জন্য